দুর্গাপুজোগুলোয় ভিড় হয় দূর দূরান্ত থেকে অনেকে দেখতে আসে যেমন হচ্ছে অষ্টমী নবমী এগুলোনে খুবই ভিড় হয় আর হচ্ছে এখানে একটা বিখ্যাত মন্দিরও রয়েছে যেটা হলো রামকৃষ্ণ মিশন এখানেও অনেকে ভক্তরাও আসে আর হচ্ছে যারা দেখার তারা দেখতেও আসে এখানেও প্রচুর ভিড় হয় আর সামনে রয়েছে প্লে গ্রাউন্ড সেখানেও অনেকে আসে কি কৃষিমেলা এবং বইমেলা এইগুলো দেখতেও আসে তারপরে দশ কিলোমিটার দূরে রয়েছে আমাদের মাইথন ড্যাম সেখানে অনেকে পুজো দিতেও আসে তারপরে হচ্ছে ড্যাম যেখানে ফার্স্ট জানুয়ারি ডিসেম্বরে এইসবেও অনেকে ঘুরতে আসে পিকনিক টিকনিক অনেকে অনেক কিছুই করে সেই জন্য এখানেও প্রচুর ভিড় হয়